আমাদের পশ্চিম বর্ধমানের জনপ্রিয় খাওয়ারগুলি হল মুড়ি আর সাথে আলু পোস্ত মুড়ি এখানকার লোকেরা বেশিরভাগ গ্রামের লোকেরা ঘরেই বানায় তাই তাদের ঘরের বানানো মুড়ি যেটা তারা চাল দিয়ে বানায় ঘরের উনোনে তার স্বাদ দোকানের বিক্রি করা প্যাকেটের মুড়ির তুলনায় আনেক ভালো হয় এবং স্বাস্থ্যকর আর পোস্ত পোস্ত আমাদের পশ্চিম বর্ধমানের লোকেরা খুবই ভালো খায় তাই এখানকার ঘরে ঘরে পোস্ত খুবই জনপ্রিয়